আমাদের এই ভারতে মানে বিশ্বে ভারতীয় শিল্প ও শিল্প প্রতিনিধিত্ব বাড়াতে কী করা উচিত তো আমি বলব যে এখনকার দিনে মানে সিরিয়াসলি সেকেন্ড কোয়েশ্চেনটার উত্তরটাই আমার আগে মাথায় ভাসছে যে ডিজিটালি মানে প্রভাব কতটা ফেলেছে শিল্প আর শিল্পীকে আমি বলব যে মানে এই ডিজিটাল যুগে এসে মানুষ দাঁড়িয়ে মানে ওই রঙ তুলি দিয়ে আঁকা পেনসিল এই সব দিয়ে আঁকা এটা প্রায় ভুলেই গিয়েছে এখন মানুষ ওই ট্যাব ফোন তার মাধ্যমে ডিজিটাল পেন্টিং করছে আর অবশ্যই সেটাও একটা ভালো জিনিস ডিজিটাল পেন্টিং কিন্তু আমার মনে হয় আমি যদি পার্সোনালি বলি তো আমার ওই আগের যে পেনসিল খাতা এই এ ফোর পেজ এই জিনিসে আঁকাগুলো ছিল এইগুলোতে মানুষ বেশি ইনভেস্ট করলে আমার সুবিধা হয় অবশ্যই প্রভাব তো ফেলেছে ডিজিটাল লাইফে মানুষ হাতে হাতে ফোন হয়ে ট্যাব হয়ে মানে ওই আগের ওই জিনিসগুলো আর নেই যে জিনিসগুলোর থেকে মানুষ যে শিল্পী আরও বেশি চেষ্টা করবে আরও বেশি হাতে হাতের কাজ তার নিপুণ হবে এই জিনিসগুলো কিন্তু কমে এসেছে এখনের দিনে রিলস মানুষ এত ফোন স্ক্রল করা শুরু করেছে যে মানে কোনো জিনিসে আটকে থাকতে তাদের আর মানে ইচ্ছেই করে না যদি আমি দেখেছি অনেকেই এরকম এমন অনেকেই আছেন যারা মানে হাতে এ ফোর পেবে পেজে ছবি আঁকেন করেন এবং সেগুলো রিলস ফটো শেয়ার করেন সেই জিনিসটা আমরা শুরুটা হয় তো দেখলাম এত এইটুকুও ধৈর্য নেই যে পুরোটা দেখি মানে ডিজিটাল লাইফটা এরকম একটা হয়ে গিয়েছে আগে যে জিনিসটা প্রাধান্য দেওয়া হতো একটা শিল্পীকে বা তার শিল্পকে নিয়ে সেই প্রাধান্যটারও কিন্তু এখন প্রায় মানে কমেই গিয়েছে সেই জিনিসটা আর নেই তো মানে কী বলব আর এটা নিয়ে কিছু বলারই নেই আমার ভাষা নেই